সব মানুষেরই একটা মাটির টান আছে সে বার বার ফিরে যায় সেখানে আপনার আমারও আছে কিছু স্মৃতি সেইগুলো হচ্ছে ছোটোবেলার দিনগুলো আমরা কোনদিনই ভুলতে পারব না সেই ছোটোবেলার বন্ধুবান্ধবের সঙ্গে খেলা স্কুলে যাওয়া প্রতিদিন তারপর এই মানে খেলাধুলো করেছি স্কুলে গেছি পড়াশুনা করতে মানে টিউশন পড়তে যাওয়া সেই সব দিনগুলো গাছের এই গাছে ফল হয়েছে সেই গাছের ফল খাওয়া পেরে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়ার মজা ঘুরতে যাওয়া সেই সব দিনগুলো সত্যিই মানে সুমধুরই ছিল এখন সেই দিনগুলো আর আমরা কোন দিনই পাব না আমাদের যে মানে ছেলেপুলেরা তারাও ওই দিনগুলো ওরা কোন দিনও দেখে নি এখন সব মোবাইল টি ভি এইসব হয়ে গিয়ে সেই সব আমাদের যে খেলাগুলো গোলা উনারা মানে দৌড়া গোলা ছুট লুকোচুরি সাতচোরাই যে এই যে খেলাগুলো এখনকার ছেলেরা তো সেগুলো জানেই না নামও কোন দিন শোনে নি তা আমরা আমাদের সেই সব দিনগুলো আমরা জানি কোন দিনই আর ফিরে পাব না সেই সব খুব আমরা মানে খুব আপসেট সেইগুলো নিয়ে হ্যাঁ আমাদের যে সন্তানদের সেইগুলো দিতে পারছি না আজকালকার দিনে টি ভি মোবাইল এইসব হয়ে গিয়ে সব ওই বাচ্চারা ওই সব দিনগুলো মানে ওরা মানে ওদের যে ওই মানে একটা সে চাহিদা ওই সব খেলাধুলা ওই সব ওরা তারা ভুলেই গেছে আমরা যেগুলো মানে ছোটোবেলায় করেছি সেই সব স্মৃতিগুলো এখনকার ছেলেমেয়েরা মানে জানেই না কিছু এই বলে আমার আর কিছু বলতে চাই না